স্বচ্ছ ভারত বলতে আমি তো কিছু বুঝি না মুখ্যু সুখ্যু মানুষ এবারে আমার বাড়ির পাশে আশেপাশে যে নোংরাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সবজির খোলাগুলো নিয়ে গরুর খাওয়ানো হয় গরুর গোবর পায়খানা করলে সেইগুলো নিয়ে এক জায়গায় কাঁড়ি করা হয় সেই কাঁড়ি করে সেই গোবরগুলো নিয়ে মাঠে ফেলা হয় ফেলে স সার তৈরি হয় সেই সার মাঠে ফেলে ধান চাষ হয় সবজি চাষ হয় সেই সবজি খেয়ে মানুষের উপকার হয় আর গরুর খড় ধান ঝেড়ে গরুর খড়গুলো গুছিয়ে রেখে দিয়ে সেই গরুকে খাওয়ানো হয় নোংরা যাতে না হয় সেই তার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আশেপাশের লোকেদের বলা হয় কোনোদিন কোনো আশেপাশে নোংরাগুলো ফেলবে না সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাগজ মাগজগুলো উন উনুনের ভিতরে পুড়িয়ে দেওয়া হয় আর পুড়িয়ে দেওয়া হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় বাড়িতে বাড়িতে ভিতরেও ঝাঁট পাট দিয়ে ঘরদোর মুছে এবারে এর মুছিয়ে গুছিয়ে রাখা হয় সবাইকে বলা হয় যাতে না নোংরা হয় মানে নোংরা না যেন কাউ কেউ করে আর আর সব দা আবার ফিরে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে সবজির খোলাগুলো ওই গাছের গোড়ায়ও দেওয়া হয় মানে ওই যেকোনো গাছের গোড়ায় দেওয়া হয় যেসব গাছ সবজি হয় ফুল ফুলের গোড়ায়ও দেওয়া হয় ফুল গাছের গোড়ায় দেওয়া হয় নারকেল গাছের গোড়ায় দেওয়া হয় তোমার গরু বাছুরেরও খাওয়ানো হয়